রান্নাঘর এবং বাথরুমে ইঁদুর আরশোলা তো থাকেই কিন্তু তাদের মারার জন্য আমরা বাজার থেকে ইঁদুর এবং আরশোলা মারার বিষ কিনে এনে কিছু খাবারের সাথে যেমন পাউরুটি শসা আটা খাবারের সাথে মিশিয়ে বাড়ির আনাচে কানাচে দিয়ে রাখলে ইঁদুর আরশোলা মারা যায় তখন আমরা ইঁদুর এবং আরশোলার হাত থেকে রক্ষা পাই